হ্যালো কমল দা হ্যাঁ জানো তো কালকে যে আমি বেরবো যে হাওড়ায় যাবো হ্যাঁ হাওড়া স্টেশনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাল সকালে

ওই সকাল সাড়ে আটটার সময় আসবেন না না এসে দাঁড়াতে হবে না আমরা রেডিই থাকবো আমিরা আমি এখন ফোন করে দিলাম আর কিন্তু সকালে যদি ফোন করতে হয় তাও একবার ফোন করবো না একটু তাড়াতাড়ি হলে ভালো হয় কারণ রাস্তা যদি জ্যাম ফ্যাম জ্যাম হয় তাহলে অসুবিধা হবে না কারণ আমার তো আবার ট্রেন ধরার ব্যাপার আছে না হ্যাঁ ট্রেনের টাইম মিস হলে অসুবিধা আছে ঠিক আছে তাও আমি ফোন করে নোবো একবার রেডি হয়ে না না বেশিক্ষণ দাঁড়াতে হবে না না না না না না রেডিই থাকবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে কালকে তুমি সময়ে চলে এসো তাও আমি একবার ফোন করে নেবো তোমাকে ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাখলাম